গ্রামাঞ্চলে সরকার অভাবের মানে অনেকগুলোই মানে কারণ রয়েছে তো তার মধ্যে কখনো কখনো মানে রাজনৈতিক ক্রান্তিকতার অনেক সমস্যা দেখা যায় মানে পার্টি পার্টি নিয়ে কখনো কখনো ঝামেলা হয় তারা যে যার পার্টি আছে তারা সেরকমই মানে কাজ করে অন্য কোনো পার্টিকে মানে মেনে চলে না মানুষের কথাকে কোনো মানে কেয়ার করে না সেরকম আর আমাদের পাড়াতে মানে যদি কোনো রকম সমস্যা হয় তখন সেখানেও পার্টি পার্টি নিয়ে ঝামেলা চলতে থাকে যতোক্ষণ না মানে তাদেরকে টাকা কিছু দেওয়া হয় ততোক্ষণ তারা ঠিক মতো কাজ করতে চায় না তারা বলে যে কাজ করার সময় মানে তারা টাকা চায় তখনই মানে তাদের তখনই তারা মানে মানুষের পাশে দাঁড়ায় আর তখন তাদের মানে হেল্প করে নাহলে এরকম কোনো কাজ করতে তারা চায় না আর পার্টি ওয়ার্টি নিয়ে এমনিতেও অনেক ঝামেলা তো মানে সবসময় চলতেই থাকে কোনো রকম কাজ হয় না কাজ কোনো আটকানো যায় তারা নিজেদের মধ্যেই মানে ঠিক করতে পারে না মানে কি কি করবে না করবে ওই জন্য পার্টি বার্টিতে মানে সব জায়গায়ই তো ঝামেলা চলেই তার জন্য রাজনৈতিক সমস্যা মানে দেখা যায় অনেক জায়গাতে